আমি মাছ ধর ধরা বলতে আমার মাছ ধরতে খুব ভালো লাগে আর আমার মাছ ধরা একটা আলাদা নেশা আছে আর আমার মাছ ধরতে খুব ভালো লাগে আমাদের গ্রামে কোনো সেরকম মাছ নেই যেমন ছোটো ছোটো মাছ আছে যেমন রুই মাছ কাতলা মাছ সিলভার কার্প গ্লাস কার্প আরও বিভিন্ন বিভিন্ন মাছ আছে আর আমরা এখানে বেশিরভাগ রুই মাছটাই ধরি আর রুই মাছ আরও যখন সমুদ্রে বা নদীতে যাই মাঝে মাঝে নৌকা জাহাজ নিয়ে তখন মাছ ধরি সেখান থেকে বড়ো বড়ো মাছ ধরি যেমন ইলিশ মাছ আরও বিভিন্ন বিভিন্ন মাছ আছে সেখান থেকে ধরি আর আমার মাছ ধরতে খুবই ভালো লাগে আর সবচেয়ে বড়ো মাছ বলতে আমাদের এখানে গ্লাস কাপটাই সবচেয়ে বড়ো মাছ আরও আছে ভেটকি মাছ আরও বিভিন্ন বিভিন্ন মাছ আছে আর ভেটকি মাছের দাম প্রায় সা চারশো থেকে পাঁচশো টাকায় কেজি গরিব লোকরা সেই ভেটকি মাছ খেতে পারে না তেমন আর এই সব মাছগুলো বাইরের দেশে চলে যায় সেখান থেকে বড়ো লোকরা কিনে খায় আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যায় মাছগুলো আর আমরা গ্রামে এক নদী নালা খাল বিল বিভিন্ন জায়গায় থেকে মাছ ধরি আর সেখান থেকে মাছগুলো ধরে বিক্রি করি বাজারে গিয়ে আর আমাদের ফিশারিও আছে সেখান থেকে মাছ ধরি আর ফিশারিতে বিভিন্ন বিভিন্ন মাছ যেমন চিংড়ি মাছ আছে আরও সলেভার কাপ তারপরে গ্লাস কার্প আরও বিভিন্ন বিভিন্ন মাছ আছে সেখান থেকে আমরা মাছগুলো বিক্রি করি আর মাছ বিক্রি করে আমরা বাজারে মাছগুলো নিয়ে বাজারে যাই সেখান থেকে বিক্রি হয় রাতেরবেলা বাজার হয় সেখানে গিয়ে মাছ বিক্রি হয় আরও সবাই ব্যাপারী দোকানে চলে যায় ওখান থেকে মাছ কিনে কলকাতা বা বিভিন্ন বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক জায়গা দূরে দূরে এখান থেকে কলকাতা অনেক দূরে সেখানে চলে যায় আরও অনেক জায়গায় চলে যায় সেখান থেকে মাছ বিক্রি করে তারা তাদের সংসার চালায় আর বড়ো বড়ো মাছ হয় আমরা মাছ এখানে বেশি চাষ হয়